বর্তমানে গ্রাম্য এলাকায় জনসংযোগ বা সামাজিক মাধ্যমের মোদ জন্য সব থেকে উল্লেখযোগ্য মাধ্যম হলো খেলাধুলা এবং খেলাধুলা করে গ্রামের মানুষ একাধিকভাবে উপকৃত হয় এতে যেমন স্বাস্থ্য ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে অপর দিকে নিজেদের অবসর সময় যাপন করা যায় এবং উপকৃত হয়ে থাকে এবং খেলাধুলার মাধ্যমে মানুষের সৃজনশীল বিকাশ ঘটে এছাড়া গ্রাম্য অ্যালাকায় এই খেলাধুলায় বিভিন্ন ব্যবসায়ী যে সমস্ত প্রতিষ্ঠান থাকে তারা তাদের বৈজ্ঞান বিজ্ঞাপন দেয়ার জন্য খেলাধুলার মাধ্যমকে ব্যবহার করে থাকেন এবং বিজ্ঞাপন দিয়ে থাকে এবং একে অপরের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে থাকে এবং জনসংযোগ ঘটে এবং খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকে এবং এই উপকৃত হওয়ার জন্য বর্তমানে গ্রাম্য এলাকাও বিভিন্ন ধরনের প্রতিভাশীল খেলোয়াড়ের বিকাশ ঘটছে এবং তাদের উদ্দীপনা বাড়ছে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে এবং খেলাধুলার প্রতি যথেষ্ট আগ্রহশীল হচ্ছে এবং বর্তমানে খেলাধুলাকে শুধুমাত্র মানুষ নিজেদের বিনোদনের জন্য বা সময় কাটানোর জন্য এবং শারীরিক উপকারিতার জন্যেও নয় নিজের পেশা হিসাবেও একাধিক ব্যক্তি বেছে চলেছে এবং তাতে তারা সাফল্যভাব সাফল্যতা অর্জন করছে